পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থান সম্বন্ধে যদি আমরা একটু আলোচনা করি বা আমরা আমাদের পশ্চিমবঙ্গের যে মানচিত্র তার উপর একটু নজর ফেলি তালে আমরা দেখতে পাই যে বাকি তিন দিক অর্থাৎ পূর্ব পশ্চিম এবং উত্তরে এর স্থলভাগ ধা দিয়ে ঘেরা হলেও আমরা দেখি পশ্চিমবঙ্গের দক্ষিণে কিন্তু আমাদের রয়েছে বঙ্গোপসাগর অর্থাৎ জলভাগের একটা অংশ যার ফলে কী হচ্ছে না পশ্চিমবঙ্গের যে দক্ষিণের জেলাগুলি বা দক্ষিণের যে অংশ অংশটা সেইখানে আমাদের এই মানে জলের জলভাগের কাছাকাছি বা বলা চলে এটা হচ্ছে উপকূলীয় এলাকা তো অন্যান্য দিকে বা অন্যান্য যে জেলাগুলো রয়েছে সেখানে পরিবেশগতভাবে বা প্রাকৃতিক সমস্যা বা প্রাকৃতিক দুর্যোগের ফলে খুব একটা পরিবর্তন দেখা না গেলেও দক্ষিণে যেমন সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগণা কাঁথি কলকাতা এইসব যে এলাকাগুলো রয়েছে সেখানে আমরা দেখতে পাই প্রতিনিয়ত কিন্তু এদের যে পূর্বরূপ কিছুটা হলেও পরিবর্তন হচ্ছে বা এবং এটি পরিবর্তনশীল মানে বছরের পর বছর প্রকৃতি যেভাবে নিজের রূপ বদলাবে এই জায়গাগুলোও ঠিক সেভাবে নিজেদের রূপ বদলাবে মানে এটা একটা বিবর্তনের প্রক্রিয়া যেমন দেখা যেতে পারে যে সুন্দরবন অঞ্চলের সৃষ্টির মানে সৃষ্টির না হলেও কিছু বছর আগে যদি আমরা পন আজ থেকে পঞ্চাশ বছর আগের সুন্দরবন এলাকার যা মানচিত্র ছিল বর্তমান সময়ে দাঁড়িয়ে কিন্তু এর অনেকটাই বিবর্তন হয়ে গেছে এবং ভবিষ্যতেও এর বিবর্তন হবে বলেই বিজ্ঞানীরা মনে করছেন মানে গবেষণা এমনটাই বলছে যে আর কয়েক বছরের মধ্যে হয়তো দেখা যাবে সুন্দরবন এলাকাটা পুরোপুরি জলের তলায় তলিয়ে যাবে এছাড়া রয়েছে যেমন উপকূলীয় জোয়ার ভাটা জোয়ারের ফলে যেমন অনেক ঘরবাড়ি ভেসে যাচ্ছে এছাড়াও যদি এক একটা ঘটনা বলা যায় যেমন যে ঘূর্ণিঝড়গুলো হয় আমফান বা আইলা লাইলা যে সমস্ত ঘূর্ণিঝড়গুলোর আমরা সাক্ষী ছিলাম সেইগুলোর ফলে দেখা গেছে যে সুন্দরবনের ভৌগোলিক পরিবেশ অনেকটাই পরিবর্তন হয়েছে এছাড়াও যদি কিছু গি গ্রীষ্মকালীন যে দুর্যোগগুলো দেখা যায় বা জোয়ার জোয়ারের ফলে দেখা যাচ্ছে যে ঘরবাড়ি ভেঙে যাচ্ছে শুধুমাত্র ঘরবাড়িই ভাঙছে না উপকূলেরও কিছু পরিবর্তন হচ্ছে এছাড়া আছে যেমন কলকাতার দুহাজার ষোলো সালে আমরা দেখছি কলকাতায় যে উড়ালপুল মা উড়ালপুর সেটি ধসে পড়ে তার ফলে অনেক মানুষের জনজা মানে জীবনযাত্রার পরিবর্তন হয় তার ফলে কী হচ্ছে এইগুলো একদিক থেকে যেরম পশ্চিমবঙ্গের ভূগোলে পরিবর্তন আনছে বা বিবর্তন আনছে অন্যদিকে দেখতে গেলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের ইতিহাসের উপরেও এর প্রভাব পড়ছে অর্থাৎ পশ্চিমবঙ্গের ইতিহাসের পাতায়ও কিন্তু এক একটা ঘটনা দিনের পর দিন যুক্ত হচ্ছে মানে এগুলো বলা চলে এক একটা ঐতিহাসিক ঘটনা অর্থাৎ পশ্চিমবঙ্গের ভূগোল বিষয় নিয়ে যখন আমরা পড়বো তখন আমরা এর ভূগো ভৌগোলিক দিকগুলো যেমন আলোচনা করবো একইভাবে যখন আমরা ইতিহাস নিয়ে পড়বো পশ্চিমবঙ্গের ইতিহাস তখন এই ভৌগোলিক ঘটনাগুলোই আমাদেরকে ইতিহাস মানে এই ভৌগোলিক ঘটনাগুলো জানার জন্য আমাদেরকে ইতিহাস পড়তে হবে অর্থাৎ এই ঘটনাগুলো পশ্চিমবঙ্গের ভৌগোলিক এবং ঐতিহাসিক দুটো ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে তাৎপর্য রাখে